হ্যাঁ আমি এখন জলের ঘাটটি বুঝতে পারছি কারণ আমাদের এখানে মাটির তলায় যে জলের লেয়ারটা থাকে সেটি অনেকটা নিচে নেমে যাচ্ছে এবং তার জন্য আমাদের টিউবওয়েলের যে জল পড়তো একটু বেশি জল পড়তো এখন সেটা বেশি জল পড়ছে না কারণ টিউব অয়েলের যে জলের লেয়ারটা সেটা অনেক নিচে নেমে গেছে তার জন্য টিউব অয়েলে এখন জল পড়ছে না বললেই চলে এখন আমাদের এখানে অনেকটি জনবশতি বেড়ে গেছে তার জন্য জলের ঘাঁটতিটি অনুভব করতে পাচ্ছে এখন এখানে মানুষজন খুব বেশি জল অপচয় করছে তার জন্য মূলত জলের ঘাটতিটি বোঝা যাচ্ছে এবং এখানকার মানষজন জলঘাট্তির কারণটা সবাই বুঝতে পাচ্ছে কম বেশি করে এই বিষয়ে জল ঘাটতি কে ব আমি নিয়ে বলতে চাই কি জল অপচয় করা বন্ধ করোত্তে হবে আমনাদের ঠিক যতোটা জলের প্রয়োজন ততটা জলই অপচয় করতে হবে তার বেশি জল অপচয় করা ঠিক না কারণ জল সবারই দরকারে লাগে জল একটি অন্য অন্যতম জীবন বাচাতে সাহায্য করে জলই একটি প্রাণ বলে আমরা মনে করি জল না থাকলে আমাদের বাচা অসম্ভব হয়ে যাবে আমাদের জল খেতে লাগে জল রান্নার কাছে ব্যবহার করে এবং আমাদের জল দিয়েই সব জীবনটাই চলছে আমাদের সেখানে যদি জলটাই অপচয় হয় তাহলে আমরা মূলত বেশি দিন টিকে থাকতে পারবো না এবং জল শুকিয়ে আমরা মারা যেতে পারি এবং জলের ঘাাততিটি আমরা বন্ধ করতে পারলে তবেই হতো

জলটাকে যদি অপচয় করে বন্ধ করি তাহলে আমরা পরবর্তী জীবনে জলের ঘাটতিটি বুঝতে পারবো না আমাদের জল অপচয় করা বন্ধ করশন হবে এবং যতোটা পরিমাণ জল ব্যবহার করার উচিত ততোটা পরিমাণে কো্তে হবে জল আমাদের জল আমাদের খাওয়ার কাজে লাগে রান্নার কাজে লাগে এবং জলই আমাদের বাঁচিয়ে রেখেছে এখন মানুষ